আমরা কৃষকের আত্মহত্যা নিয়ে সরকারকে অভিযোগ করতে গেলে সরকার তো শোনেই না আর ঢুকতেও দেয় না আমাদেরকে অথচ দেখুন কৃষকের জন্যই এতো নামি দামি মানুষরাই কিন্তু বেঁচে আছে আমরা কৃষকরা যদি চাষ বাস না করি ধান ফলা যদি না ফলাই সবজি যদি না ফলাতে পারি তাহলে ওরা বাজবে কী করে খাবে কী করে অথচ সেই কৃষকের আত্মহত্যা নিয়ে বা দারিদ্রতা নিয়ে কোনো ওরা কথা বলতে চায় না সমস্যার সমাধান করতে চায় না আমরা কৃষকরা যদি কেউ সরকারের কাছে যাই তাহলে আমাদেরকে এটা সেটা বুঝিয়ে উল্টো পাল্টা কথা বলে বের করে দাওয়া হয় অথচ ভোট আসলে সরকাররা বলে এখানে ভোট দেবে সেখানে ভোট দেবে ভোট হয়ে গেলে আমাদেরকে আর চিনতে পারে না কৃষকের কথার কোনো দামই নেয় না ওদের